লোকেরা বিয়েতে কনেকে উপহারস্বরূপ শাড়ি গয়না বেডকভার রুপো সোনা প্রভৃতি দেয় এবং যৌতুক হিসাবে খাট ড্রেসিং টেবিল ফ্রিজ প্রভৃতি দিয়ে থাকে